হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ সুকান্তই বলছি হ্যাঁ একটা করব আপনি কি আসতে পারবেন কেউ বাড়ির লোক আসতে পারবেন নাকি ডেলিভারি করতে হবে হ্যাঁ আপনার সুবিধা মতন আপনি যদি বলেন যে আমার বাড়ির লোক আসবে তাহলে আসতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি বলেন না ডেলিভারি করতে তাহলে আমাদের এখানে ছেলে আছে তারা ডেলিভারি করে দেবে ডেলিভারি করে দেব আচ্ছা আপনার একটু ইয়েটা বলুন নাম আর অ্যাড্রেসগুলো একটু আমাকে তাহলে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন নাম অ্যাড্রেস ফোন নম্বর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই দিয়ে দেব আর একটু ম্যাম ডেলিভারি চার্জটা একটু বেশি লাগবে কারণ যেহেতু আপনার জায়গাটা লোকেশনটা কোথায় একটু বলুন আচ্ছা বিষ্ণুপুরের দিকে আর এখান থেকে তো ওটা অনেক দূর ম্যাম তা একটু দেরি লাগবে যেতে আর একটু টাইম লাগবে তাই এখান থেকে ডেলিভারি বয় যেতে গেলে ওনার ডেলিভারি চার্জটা একটু লাগবে মিনিমাম পঞ্চাশ টাকা অন্তত দেবেন তাদেরকে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ওষুধ মিলিয়ে সব কিছু মিলিয়ে পাঁচশো টাকার মতন খরচা পড়বে মোট সাড়ে পাঁচশো টাকা আপনি পে করে দেবেন হ্যাঁ আপনি হ্যাঁ ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা আপনি কি এখন ফোনপে করবেন আপনি কি এখন টাকাটা পাঠাবেন নাকি ডেলিভারি বয় সেখানে গেলে তার হাতেই দেবেন হ্যাঁ আমার এ হ্যাঁ আমার এই নম্বরে ফোনপে আছে আমাকে পাঠিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে ম্যাম হ্যাঁ ওকে ম্যাম রাখছি হুম হুম